বাইকে প্রথমে আমি বলছি যে প্রথমে গাড়িটাকে খেয়াল করতে হবে গাড়িতে তেল বা মোবিল আছে কি না সেটা দেখতে হবে যখন আমরা লম্বা ট্যুরে যাব তখন এই জিনিসগুলো লক্ষ্য করা খুব প্রয়োজনীয় এবং গাড়ির কাগজপত্র বা হেলমেট এগুলোও তো অবশ্যই লাগবে প্রত্যেকের বা এগুলো আমরাও নিয়ে থাকি এবং আমরা সাথে বিভিন্ন রকম খাবার দাবার যেমন শুকনো শুকনো খাবার এবং জল আমরা যখন ট্যুরে যাই তখন এইগুলো জিনিস নিয়ে যাই এবং এইগুলো নিয়ে গেলে কোনো অসুবিধেয় পড়তে হয় না পুলিশ যদি কোনো ভেরিফিকেশন করে তখন আমরা এইগুলো কাগজপত্র বা দেখাতে পারি রাস্তায় কোনো বিপদ থাকে না এইগুলোই আর কি